ঘড়িটি কেনার পর আমার অবশ্যই সময় দেখতে খুব সুবিধে হয়েছে তাছাড়াও ঘড়ির রঙ খুব সুন্দর এবং ঘড়ির বেল্টটি মোটা ও মজবুত